খুচরো বা পাইকারি যে বাজার রয়েছে সেখানে ধরুন অনেক ধরনের যে মার্কেট থাকে এবং সেখানে থেকে সস্তা যে সমস্ত আমরা হয়তো শাক সবজি এবং দৈনিক জীবনে যে যে মানে সব জিনিসপত্রগুলো আমরা কিনে আনি সেগুলো কিন্তু খুচরো বা পাইকারি দোকান থেকে খুব কম দামে পাওয়া যায় অর্থাৎ যদি যেই জিনিসটা আমি একশো টাকায় বাইরে থেকে কিনি সেটা হয়তো খুচরো বা পাইকারি দোকানে সেটা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পাওয়া যায় খুচরো পাইকারি দোকান হচ্ছে এমন দোকান যেখানে তুমি একসঙ্গে গাদা খানেক মাল নিয়ে আসলে সেখান থেকে প্রায় ওটা ফিফটি পার্সেন অর্থাৎ পঞ্চাশ পার্সেন শতাংশেরও বেশি ছাড় আপনি ওখান থেকে পেয়ে যাবেন আর প্রতি বছর যে মুদি এবং সবজির দাম তো অনেকভাবে পরিবর্তিত হচ্ছে তার মধ্যে অনেক কারণ হতে পারে তার মধ্যে এক নম্বর কারণ হতে পারে জনসংখ্যা বৃদ্ধি দু নম্বর কারণ আর্থিক সঙ্কট অর্থাৎ আর্থিক সঙ্কটের জন্য চাষিরা যে চাষ করতে পারছে না উৎপাদন কমে যাচ্ছে ধীরে ধীরে উৎপাদন কমে যাওয়ার জন্যই বাজারে সবজির দাম চড়া হারে বিক্রি হচ্ছে

তারা ঠিক মতো করে মাল সাপ্লাই দিতে পারছে না বাজারে এ সমস্ত কারণ হতে পারে এই সবজির দাম বা মুদিখানার জিনিসপত্রের দাম যে পরিবর্তন হচ্ছে তার জন্য এবং অনলাইন থেকে আমি শপিং করি যেমন অ্যামাজন বা ফ্লিপকার্ট রয়েছে যেখানে তাদের গ্রোসারিতে প্রতিদিন দৈনিক নিয়ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি কিনে থাকি এবং এখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে আমি প্রতিনিয়ত যে দৈনিক জিনিসগুলো অর্ডার করে থাকি এখান থেকে সেইগুলো পরের দিনই আমাকে ডেলিভারি করে দেয় আমার নিজের ড্যা ঠিকানাতে কিন্তু এটাতে ভালো জিনিস হচ্ছে ধরুন আমি যদি আমি কোনো অফলাইন জিনিস থেকে জিনিসটা দেখে কিনি সেইখানে যদি মালটা পরে গিয়ে ফেরো মানে পচাও হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমি টাকা ফেরত পাবো না কিন্তু অনলাইনের ক্ষেত্রে যদি সেই মালটা আমার কাছে খারাপ এসে পৌঁছয় আমি কিন্তু তার টাকাটা পুরোপুরি সবটাই পুরো ফেরত পেতে পারব এবং এই জিনিসটা আমার অনলাইন শপিংয়ের ক্ষেত্রে খুব ভালো লাগে তাই আমি অনলাইন থেকেই বেশি মানে শপিং করার জন্য মানে নিজেকে এই জিনিসটা বেছে নিয়েছি